বাংলা ভাষায় বিভিন্ন ধরনের আকর্ষণীয় শব্দ আছে তার মধ্যে অনেকই আকর্ষণীয় কিছু কিছু শব্দ যেমন চোরের মায়ের বড় গলা এর থেকে বোঝা যায় যে কোনো অসাধু ব্যক্তি তারই বেশি অহংকার বা গলা দেখা যায় তিনি চুরি করে তিনিই বলেন যে আমি চোর নই উনি চোর চুরি করেছেন এরম ধরনের তার তেজ দেখা যায় এছাড়াও অতি দর্পে হত লঙ্কা কোনো কিছুর জন্য খুব অহংকারী করলে সেই জিনিসটা খুব বেশি দিন টেকে না এ থেকেও বোঝা যায় যে কোনো জিনিসে বেশি অহংকার করা উচিত নয় এবং চোরে চোরে মাসতুতো ভাই চোরে চোরে মাসতুতো ভাই এরা এটাও প্রমাণিত যে অসাধু ব্যক্তি অসাধু ব্যক্তি তবেই মিলেমিশে থাকে এটাই বোঝাতে চেয়েছে বাংলার বাগধারা চোরে চোরে মাসুতুতো ভাই